হ্যালো দাদা তারা মা হোটেল থেকে বলছেন আপনার ওখানে দু প্লেট বিরিয়ানি দু প্লেট চিকেন কষা অর্ডার দিয়েছিলাম ওটা দিতে কতক্ষণ তবুও সময় লাগবে ঠিক আছে আমি ওর সঙ্গে কিছু আরও অর্ডার যোগ করতে চাই সেইগুলো লিখে নিন কোক জুস বাটার মিল্ক এই কটা ওর সঙ্গে পাঠিয়ে দেবেন কতক্ষণ সময় লাগবে পনেরো মিনিট ঠিক আছে আপনি টাকা কি ফোনপে নেবেন না ক্যাশে নেবেন ঠিক আছে আপনি যখন অর্ডারটা নিয়ে আসবেন তার সঙ্গে ক্যাশটা নিয়ে যাবেন